আমি যখন স্নাতকে পড়ি তখন প্রথম বর্ষের পরীক্ষা আমি দিতে পারিনি কারণ সেই সময় আমার হঠাৎ করে জন্ডিস হয়ে যায় এবং এই জন্য আমি খুবই ব্যথা পেয়েছিলাম মনের মধ্যে যে আমি প্রথম বছরের পরীক্ষাটাই দিতে পারছি না কিন্তু তার পরের বছর আমি সেই দুবছরের একসাথে পরীক্ষা দিয়েছি প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ তো আমাকে হয়তো অনেকটা বেশি পরিমাণে কষ্ট করতে হয়েছে অনেকটা বেশি পরিমাণে সময় দিতে হয়েছে এই পড়াশোনার পিছনে কিন্তু আমি সেই সময়টা দিতে পেরেছি এবং দিয়ে নিয়ে আমি একটা যথেষ্ট ভালো জায়গায় নিজের আমার নম্বরকে আমি নিয়ে যেতে পেরেছি এবং এইভাবে আমি আমার এই সময়টাকে আমি কাটিয়ে উঠেছি কিন্তু হ্যাঁ একটা পরীক্ষা না দিতে পারলে সেই যে খারাপ লাগাটা সেই খারাপ লাগাটা সত্যি খুবই খারাপ আর সেটাকে কাটিয়ে ওঠা যথেষ্ট মানে মানে খুবই আমাদের মানসিক চাপের মধ্যে পড়ে সেই জন্য সেই ভাবেও তার মধ্যেও আমি যে কাটিয়ে উঠতে পেরেছি এটার জন্য আমি আমাকে ধন্য বলে মনে করি